আমি খুব ছোটোবেলাতেই সাঁতার শিখেছিলাম তাও আবার সেটা বাবার কাছে আমি আমি দেখতাম যে সবাই পুকুরে ছোটোবেলাতে সবাই সাঁতার কাটতো সবাই মানে এনজয় করত তো আমার সেটা দেখে খুবই খারাপ লাগতো তো আমি বাবাকে একদিন প্রচণ্ডভাবে জেদ করি এবং জেদ করার পর বাবা অনেক পরে রাজি হয় অনেক অনুরোধ করার পর তো বাবা আমাকে প্রথম হচ্ছে সাঁতার শিখিয়েছিলো সেটা খুব ছোটোবেলাতে এবং আমার বাড়ির পুকুরেই আমি সেটা শিখেছি শেখার পরে প্রচণ্ড বন্ধুবান্ধবদের সাথে আমার আশেপাশে যারা সব ছেলেমেয়েরা ছিল তাদের সাথে পুকুরে একসাথে প্রচণ্ড মানে আনন্দ করতাম প্রচণ্ড হুড়োহুড়ি করতাম আর হচ্ছে মাও শিখিয়েছিলো কিন্তু বাবা আমাকে বাবা আমাকে হাতে ধরে সেটা শিখিয়েছে বাবা অনেকটা সময় দিয়েছে আমাকে যার জন্য আমি খুব তাড়াতাড়ি শিখতে পেরেছিলাম যেগুলো পুকুরে অনেক ধরনের কাজ বাজ যেগুলো হয়ে থাকে মানে সাঁতার কাটার সময় কে যে ডুব দিয়ে এ মাথা থেকে ও মাথা যেতে পারে সেটাও একটা দেখার একটা মজার খেলা ছিল যে কে আগে যেতে পারে সেখানে তো এইটাই হচ্ছে আমার মানে সাঁতার শেখার একটা আনন্দ মজা এবার তাদের সাথে মানে যারা আগে সাঁতার শিখেছে আমি যখন ছোটোবেলায় দিতাম যে তারা সাঁতার কাটছে তো আমিও সেটা দেখে বাবার কাছে জেদ করলাম যে বাবা বাবাকে বললাম যে শিখিয়ে দেওয়ার জন্য তো বাবা সেটা রাজি হয়েছিল এবং তোমাদেরকে তো বললাম যে আমাকে শিখিয়েও দিয়েছে সেটা এবং প্রচুর আনন্দ করতাম আমি দ তারপরে আমি যখনই মানে কোথাও যদি যাওয়ার হতো ধরো মামার বাড়ি মামার বাড়িতেও পুকুর রয়েছে কিংবা পিসিমণির বাড়িতেও পুকুর রয়েছে তো যেখানেই যেতাম সেখানে আমি না কলে স্নান করতে চাইতাম না আমি পুকুরেই স্নান করতাম শুধুমাত্র জন্য আনন্দ করার জন্য সে আর আমি পুকুরে ছাড়া আমি স্নানই করতাম না ছোটোবেলাতে তার জন্য মার কাছে প্রচণ্ড ছোটোবেলাতে বকুনি শুনেছি মারও খেয়েছি বাবার কাছেও বকুনি শুনেছি বাবা মাঝে মাঝে বলতো যে তোকে শিখিয়ে আমি ভুল করেছি চোখ মুখ মানে লাল হয়ে যেতো এমনকি জ্বরও পর্যন্ত এসেছিলো সে যাই হোক না কেন কিন্তু সাঁতার মানে শিখে সাঁতার কাটাটা মজাটাই আলাদা আমি শুনেছি যে সাঁতার কাটলে নাকি শরীরও ভালো থাকে সাঁতার কাটাটাও উচিত সাঁতার কাটাটা নাকি একটা এক্সারসাইজ তো আমি বলবো যে যাদের গ্রামে বাড়ি রয়েছে তাদের নিশ্চয়ই পুকুর থাকবে তো সাঁতার কাটাটাও তাদের শেখাটা উচিত আমি বলবো যে তারা পুকুরে হ যে মাসে একবার কিংবা যখনই সময় পাবে যখনই সুযোগ পাবে তখনই তোমরা পুকুরে সাঁতারটা কাটবে সেটা দশ মিনিট হোক কিংবা পাঁচ মিনিটের জন্য হোক সাঁতারটা অবশ্যই কাটবে কিন্তু তবে বেশিক্ষণ নয় আমার মতো নয় কারণ আমার মতো সাঁতার কাটলে তাহলে জ্বর আসতে পারে তো আমার শিখে খুব ভালো লেগেছিল আর আমি বাবার কাছ থেকেই শিখেছিলাম সেটা